আমার শৈশব থেকে ইতিহাস শেখার খুব ইচ্ছা আর ঐতিহাসিক গল্প বলতে আমার পুরীর কথাই মনে পড়ে পুরী ছাড়া অন্য কোনো কথা মনে পড়ে না এমন কোনো হিন্দু নাই যে পুরী গিয়েছেন জগন্নাথ দেবের মন্দির দর্শন করেননি পুরীর মন্দিরের কথা বড়দের বাড়ির বড়দের মুখ থেকে তার অনেক রকম গল্প শুনতে পাওয়া যায় পুরীতে হাঁড়ির উপর হাঁড়ি বসিয়ে রান্না হয় পুরীর রান্নার জন্য একটা পুকুর আছে সেই রান্নার জলই ব্যবহার করা হয় অন্য কোনো জল ব্যবহার করা হয় না আর সেখানে যত মানুষই যাক কখনো খাবার কম পড়ে না খাবার ঠিক কুলিয়ে যায় আর পুরীর মন্দিরে ধ্বজার উপরে যে পতাকাটা বাঁধা থাকে সে তার নিজের মতো করেই বিচরণ করে আর পুরীর উপরের যেই অশোকচক্রটা থাকে সেটা কুড়ি কেজি ওজনের অশোকচক্রটা তুমি যেখানেই দাঁড়াও না কেন মন্দিরে আশেপাশে থেকে তুমি যেখান যেদিক থেকেই দেখো সোজা দেখতে পাবে কখনো উল্টো দেখতে পাবে না পুরীর নানা রকম রকম কাহিনি আছে ঐতিহাস শোনা যায় আর একটা যেটা শোনা যায় যে কৃষ্ণ ঠাকুর যখন মারা যায় তখন তাকে মারা যায় তখন তার জ্বলন্ত হৃদপিন্ডটা নদীর জলে ভাসিয়ে দেয় তারপর কোনো এক রাজাকে স্বপ্ন দেয় তখন সেই রাজা সেই জ্বলন্ত হৃদপিন্ড তুলে নিয়ে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে সেই থেকে তার জন্যই জগন্না পোতিস্ত আরেকটা জিনিস যেটা শোনা যায় জগন্নাথ দেবের মন্দিরের উপরে কখনো কোনো উড়োজাহাজ বা পাখি বিচরণ করে না আরো অন্যান্য সব মন্দির আছে তাদের উপর দিয়ে যেমন পাখি বা উরজাহজ যাওয়া যায় কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের উপর কখনো পাখি বা উড়োজাহাজ বিচরণ করে না মানুষ বলে যে জগন্নাথ দেব তিনি জগতের জগতের নাস তাই তার উপর দিয়ে কেউ কখনো যেতে পারে না আর সাহসের গল্প বলতে আমার জীবনে অনেক রকম সাহসের গল্প পড়েছি আমি এবং সেই গল্প থেকেই আমি আমার জীবনে চলার পথে এগিয়ে যেতে পেরেছি এবং জীবনে কখনো কিছু বাধা বিপত্তিকে ভয় না পেয়ে সাহস সাহসের সাহায্যে এগিয়ে গেছি এইভাবেই ভাবেই চলছে এটাকেই সাহসের গল্প আর ঐতিহাসিক গল্প বলে ধরা হয়